পশ্চিমবঙ্গে প্রধান অর্থ সামাজিক জনসংখ্যা বৈশিষ্ট্যগুলি হলো যে জনসংখ্যা বৈশিষ্ট্য বলতে আমাদের দেশে ন কোটি থেকেও মানুষ আমাদের ভারতবর্ষে বাস করে এবং এর মধ্যে কেউ সব রকম মানুষ মিলে আছে কেউ উচ্চ বঁ উচ্চজাত কেউ নিম্নজাত কেউ মধ্যজাত তো কেউ অনেকে যারা গরিব ভিখারি তাছাড়া সব রকম মানুষ মিলে আমাদের ভারতবর্ষে মানুষ বসবাস করে তো কেউ তো সবাই সবাই নিজের দৈনন্দিন জীবনে ভালো থাকার জন্য তারা অর্থের পো অর্থের উপার্জন তারা করে তারা বিভিন্ন দিক খুঁজে নেয় যে যেরকম পারে সবাই ছুটে চলে তাদের দৈনন্দিন জীবনে ভালো থাকার জন্য দুটো খেতে পাওয়ার জন্য তো এরকম সবাই দৈনন্দিন জীবনে আমাদের জনসংখ্যা বৃদ্ধিও পাচ্ছে তো কেউ কেউ আমাদের ভারতবর্ষে কেউ অনেকে কৃষি আছে কৃষিজীবী আছে অনেকে বিজনেসম্যান আছে ব্যবসা ব্যবসা ব্যবসায়ী আছে তো অনেকে চাকরিও করছে অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের নিজেদের মতো কর্মজীবিকা এ খুঁজে বার করে তো আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ যে বলতে পারব যে কৃষি যেগুলো হয় তো কৃষি বলতে আমাদের পশ্চিমবঙ্গকে মানে গম চাষটা সবথেকে বেশি হয় গম ধান এগুলো হয় তো মানুষ নিজের কর্মর খোঁজে সারাদিন ঘোরে যে যে যেরকম কর্ম পায় সে সেরকম কর্ম করে তাদের রোজকার দিন চালায় তো আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা যেমন বৃদ্ধিও পায় তেমনি হ্রাসও পায় মানে সমান সমান থাকে তো এগুলোই আর কি